বাইক চালানোর জন্য আমাকে সর্বদাই এমন কিছু গুরুত্বপূর্ণ বা নিরাপত্তার খাতিরে কিছু জিনিস সব সময় নজর রাখতে হয় যেমন বাইক আমি বাইক চালানোর সময় সবার প্রথমে হেলমেটটি নিতেই হবে আর হেলমেটটি একটি যেন ভালো হয় কারণ কোথাও যদি আমার ধাক্কা হয় অ্যাক্সিডেন্ট হয় তখন হেলমেটই আমাকে প্রাণ বাঁচাবে যাতে না মাখা মাথায় আঘাতটা লাগে এবং হাতে গ্লাভস নিতে হয় পায়ে গ্লাভ বুট পরতে হয় এই জিনিসগুলো আমি সব সময় সতর্কতা অব তারপর ডান আমাকে বাঁদিকে সব সময় চেপে গাড়ি চালাতে হয় যদি আমি ওভারটেক করতে যাই তাহলে আমাকে ডানদিক থেকে ওভারটেক করতে হবে তারপরে আমি কোনো দিকে সাইডে যদি আমি বাঁকতে চাই কোনো সাইড রাস্তায় তখন সেইদিকে সিগন্যাল দিতে হবে বা হাত দেখাতে হবে এই জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেইগুলো সমস্ত চালককে মাথায় রাখতে হবে তারপর ভ্রমণের সময় আমাকে বিভিন্ন গুরুত্বপূর্ণও সঙ্গে রাখাটা খুবই জরুরি যেমন আমার বাইকের লাইসেন্সটি নিজের ড্রাইভিং লাইসেন্সটি গাড়ির কাগজপত্র ধোঁয়ার পারমিশন এবং সমস্ত ধরনের কাগজপত্র আমাকে সঙ্গে নিয়েই বেরোতে হবে